বাংলার সাহিত্য ইতিহাস হাজার হাজার বছর আদি কাল ও পুরানো তাছাড়া বিশ্বের সাহিত্যর প্রভাব এসেছে ইংরেজি সাহিত্যর কারণে বাংলার সংস্কৃতি ধারণ করে আছে দক্ষিণ এশিয়া অঞ্চলের বাঙালিরা যার মধ্যে বাংলাদেশের অন্যতম বাঙালিদের রয়েছে চার হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি বাংলা সংস্কৃতি ধর্মের দিক দিয়ে সবার থেকে আলাদা আমরা বাঙালিরা কোথাও ঘুরতে গেলে বিশেষ বাংলার বাইরে তাহলে সেখানকার মানুষরা আমাদের বাংলা ভাষা শুনে বুঝতে পারবে আমরা বাঙালি আমরা পশ্চিম বঙ্গে মানুষ আমাদের বাঙালিদের প্রধান উৎসব দুর্গা পুজো যা বাঙালি ছাড়া অন্য দেশ বা রাজ্যে মানুষ করে না আমরা বাঙালি বাংলা পড়ি বাংলা লিখি